দিদি আপনি কি দোকানদার চালের দোকান আপনার ও আপনার কাছে নানান রকমের চাল হবে আপনার কাছে আরকে চাল আছে কত করে দাম আচ্ছা আর বাসমতি লাডলি ওয়ান ওটার দাম কত ওটা পঞ্চাশ তাহলে আমাকে এইটা দশ কেজি প্যাকেট করে দেবেন হ্যাঁ বাস বাসমতি লাডলি ওয়ান যেটা আছে ওটা আমাকে দশ কেজি দিয়ে দিবেন আর লাডলি টু আছে ওটার দাম কত আচ্ছা আচ্ছা তাহলে ওটা আমাকে মোটামুটি পনেরো কেজি মতো দিয়ে দেবেন

আর একটা আছে হচ্ছে পালকি পালকিটা হবে আপনার কাছে ও কত পালকির দাম কত

ঠিক আছে ওটা আপনি আমাকে এক এক প্যাকেট দিয়ে দিবেন পঁচিশ কিলো আর বলছিলাম হ্যাঁ একটু আপনি প্যাকেট করবেন আমি নেবো ওরম আর ইসে ইসে হবে তোমার ভোগ চাল নুনিয়া ওটা কত করে কেজি আচ্ছা একশো কুড়ি ঠিক আছে আমাকে আপনি ওইটা আমাকে দুই কেজি দিয়ে দিবেন আর ঠিক আছে আপনি প্যাকেট করেন আমি নিয়ে যাবো এসে ঠিক আছে আপনি প্যাকেট করুন আমি একটু পরে নিয়ে যাবো এসে রাখছি